গ্রামে এখনো কিছু মানুষ আছে আগেকার জিনিস মানে যেমন এই যেমন সাপে কাউকে কামড়ে দিলে ডাক্তারখানা না নিয়ে গিয়ে তারা বলে যে কোন গাছের শিকড় নাকি পায়ে বেঁধে দিলে ভালো হয়ে যাবে বিষ কম কমে যাবে আবার কখনো নাকি কারো ঘরে ভুত ধরেছে কাউকে সে ঝাড়ফুঁক এনে হোম যজ্ঞ করে সেই সব করলে নাকি ঠিক হয়ে যাবে তারপর কুকুরে কামড়েছে ডাক্তারখানা না না নিয়ে গিয়ে সে ওষুধ মানে গাছপালার ওষুধ খাইয়ে নাকি তাকে ঠিক করা যাবে এই সব আচরণ এখনো আমাদের গ্রামে কিছু মানুষ মানে সেইজন্য আমাদের গ্রামে এখনো আচরণটা এই এই এই রকমই হয়ে হয়ে চলছে কিন্তু এগুলা মানে